আমার মতে কোনো গ্রহে জল বা জীবন কোনো কিছুই নেই কারণ আমাদের পৃথিবীতে জল যে জল জীবজন্তুর পশু পাখি গাছপালা জল সব কিছুই আছে কোনো গ্রহে আমার মতে কোনো গ্রহে কোনো কোনো জল বা জীবন কিছুই নেই বিজ্ঞানীদের অনুসারে বিজ্ঞানীরাও রিসার্চ করে পায়নি যে কোনো গ্রহেতে কোনো জীবন জল বা জীবন আছে বা কোনো গাছপালা আছে শুধুমাত্রই পৃথিবীতে জীবন আছে পৃথিবীতে পৃথিবীটাই জীবন গ্রহ এই একটাই গ্রহ আছে যেটাতে জীব বা জন্তু বা জীবন আছে